হ্যালো হ্যাঁ বলছি আপনার ওখানে ফার্নিচার আছে সব কিরকম কি রেট আছে একটু সেটা ঠিক আছে ওখানে তবু যে জিনিসগুলো আছে তবু বলছি আলনার একটা কেমন দাম আলনার একটা তবু তো আপনার সেটা তো তো আপনি একটা বলতে পারবে আলনার একটা কেমন দাম আছে তো সেটা যাই হোক তো একটা দাম তো আছে তো আপনার যে জিনিসটা এই দাম এবার আমার বাজেটের মধ্যে গেলে আমি তাহলে এবার আপনার ওখানে তো যাবো আপনাকে দেখছি আমার যে এই আমি তো অনেক কটা জিনিস নেবো কোনটা কিরম দাম আছে আবার যাচাই করে নিলাম নিলে তাহলে আমি এবারে টাকা পয়সা নিয়ে তো যাবো না এবার আমি কিরম কি টাকা নিয়ে যাবো ওটাই তো এতো তবু তো একটা দাম তবু তো একটা দাম তো বলতে হবে না কোনটা কী দাম তবু আপনার আলনাগুলো কেমন দাম আছে সেইটাই তো ওইটাই আমি বলছি তোমার হ্যাঁ বলুন

ও তাহলে সেইটাই আমি জানতে চাইছি যে কোনটা কিরকম কী রেট আছে তো ওই রেট হিসেবে তো আমি তো যাবো না ওই জন্য আমি বললাম ঠিক আছে মোটামুটি গেলে একটু কম সম করা যাবে তো না কি